অনেক অ্যাপই আমাদের রোজকার জীবনে এখন ব্যবহৃত হয় অ্যাপ ছাড়া আমরা চলতেই পারি না সব কিছুই এখন অ্যাপের মধ্যে

ফেসবুক আর ওয়াটসআপ তো প্রত্যেকজনের ফোনে থাকবেই এই অ্যাপ মানুষকে যতোটা যোগাযোগ সূত্র মানুষের সাতে মানুষের বাড়িয়েছে সেরকমভাবে মানুষের অনেক অ্যাডিকশানও হয়ে গেছে এইগুলোর প্রতি যেমন তারা ফেসবুক ছাড়া এখন কিছু বোঝে না ওয়াটসআপ ছাড়া কিছু বোঝে না সব সময় ফোনের মধ্যে তারা ব্যস্ত থাকে এবং ফোনের মধ্যে যদি সব সময় আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের আশেপাশের যারা মানুষজন আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি না এবং সেখানে অনেকটা আমাদের মিসকমিউনিকেশান হয়ে যাচ্ছে এবং আমরা সবার সাথে যদি যোগাযোগ না রাখতে পারি কথাবার্তার দ্বারা তাহলে আবার সেখানেও সমস্যা সেখানে সমস্যার সমাধান করে আমাদের ফেসবুক ওয়াটসআপ সেইগুলো তো বটেই কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে এরা এমনভাবে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই সোশাল মিডিয়ার দ্বারা এবং ইন্সটাগ্রাম ইন্সট্রাগ্রামের রিলস রিলস করা সুবিধাই অনেক রিচ হচ্ছে এবং টাকাও কামানো যাচ্ছে এবং তার থেকেও এটা যেমন সুবিধা কিন্তু অসুবিধা হচ্ছে অনেক বিকৃত মস্তিস্কও কিন্তু এখানে আমাদের সামনে আসছে এবং সেটি কুরুচিকর সমাজের পক্ষে কুরুচিকর